পেট্রোলের দাম বৃদ্ধির জন্যে অবশ্যই আর্থিক একটা চাপ পড়বে যে কারণে আমার মনে হয় এই পেট্রোল বাইকের থেকে ইলেকট্রিক যেসব নতুন বাইক আসছে সেগুলো ব্যবহার করাই শ্রেয় তাছাড়া পেট্রোল কিন্তু পরিবেশবান্ধব নয় এতে দূষণের পরিমাণ কিছুটা হলেও বেশি থাকে কিন্তু ইলেকট্রিক গাড়িতে দূষণের সম্ভাব দূষণের পরিমাণ অনেকই কম সেই জন্যে সরকারি উদ্যোগে ইলেকট্রিক গাড়ির গু পরিমাণ অনেকটাই বাড়ছে আমার চিন্তা ভাবনায় রয়েছে পরবর্তীকালে এই গাড়িটা আরেকটু পুরোনো হয়ে গেলে ইলেকট্রিক গাড়ির দিকে নেওয়ার বিশেষ ইচ্ছা রয়েছে তবে আর একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে কোন গাড়িগুলো বিশেষ গতিশীল এবং লংজিভিটি বেশি সেইগুলো লক্ষ্য কোর লক্ষ্য রেখে নতুন পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছি তবে এই মুহূর্তে তো সম্ভব নয় এই গাড়িটা আর কিছু দিন চালানোর পর ইলেকট্রিক গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তবে পেট্রোলের দাম ধীরে ধীরে যেভাবে বাড়তে চলেছে যদি এক দিকে তো পরিবেশের ক্ষতি হচ্ছে অন্য দিকে আর্থিকও ক্ষতি হচ্ছে যদি ইলেকট্রিক বাইক যদি বাইক বা কার যদি সবাই নিতে পারে তাহলে কিন্তু পেট্রোলের এত মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে হবে না এবং পরিবেশ কিছুটা স্থিতিশীল থাকবে